আমাকে যেহেতু দিনের বেশিরভাগটা সময় রান্নাঘরে কাটাতে হয় তাই আমি রান্নাঘরটাকে এমনভাবে রাখতে চাই যাতে পরিবারের সব সদস্য সেখানে সময় কাটাতে পারে এবং তাদের সঙ্গে আমিও আমার সময় ভাগ করে নিতে পারি আমি অবশ্যই সেখানে একটি বড় খাবারের টেবিল রাখতে চাই অবশ্যই রান্না ঘরটাকে বড় হতে হবে এবং সেখানে সকালের সময় এসে সবাই যখন সকালের জলখাবার খাবে সেখানে আমি সবার সঙ্গে কথা বলতে বলতে জেনে নিতে পারব তাদের সারাদিনের সময়সূচি এবং কে কখন বাড়িতে আসবে বা বেরোবে বা কখন খেতে আসবে বা যাবে বা আলাদা কেউ কোনো কিছু খেতে চাইছে কিনা বা কারোর বাড়িতে আসার কোনো কথা আছে কিনা আবার দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালের যে ফাঁকা সময়টা আমরা আড্ডা মেরে কাটাই সেই সময়টা রান্নাঘরের এক পাশে কয়েকটা চেয়ার থাকবে এবং রান্নাঘরেরটা এমন বড় হবে যে একটা কর্নার সম্পূর্ণ রূপে বৈঠকখানা হিসেবে চালিয়ে নিতে পারব এবং সেখানে একটা টি ভিও মজুত থাকবে যাতে টিভি দেখতে দেখতে পরিবারের কোনো সদস্য যদি সময় কাটায় আমি আমার কাজ করতে করতে টিভি দেখতে পারব এবং তার সঙ্গেও আড্ডা মেরে নিতে পারব এছাড়াও এমনভাবে একটা ফাঁকা স্পেস থাকবে সেখানে বা ছোট ওই টেবিলেই আমার বাড়ির বাচ্চারা বসে পড়তে পারবে এবং আমি আমার রান্নার ফাঁকে ফাঁকে তাদের পড়াও দেখিয়ে দিতে পারব এভাবেই আমি আমার রান্নাঘরে সময় কাটাতে চাই